দশ দিন আগে একটা অফার চলছিলো ফিফটি পারসেন্ট ডিস্কাউন্টের হাজার টাকা দাম ছিলো ওই পাঁচশো টাকায় একটা হেডফোন পাচ্ছিলাম তা আমি ওটা কিনেছি তো এক্সপেক্টেড ডেটের আগেই হেডফোনটা চলে এসেছে এবং যেই লোকটা দিতে এসেছিলো ওনার ব্যবহারও খুব ভদ্র ছিলো আর হেডফোনটার প্যাকেজ প্যাকেজিংটাও খুব ভালো ছিলো মানে কভার করা ছিলো একটা ফোমের প্লাস্টিকের সাথে তারপরে হেডফোনটার যেই কালার আমি চুস করেছিলাম সেই কালারটা সমেতও এসেছে মানে পুরো ব্ল্যাক করেছিলাম তো কোথাও কোনো খারাপ ছিলো না পুরোটাই ব্ল্যাকে এসেছিলো তার ওপরে হেডফোনটার বাডের কোয়ালিটি বাডের কোয়ালিটিটাও খুব ভালো ছিলো কানে দিলে পুরো কম্ফর্টেবল লাগে আর কোনো অসুবিধা হয় না কোনো ইরিটেশানও আসে না তারপরে হচ্ছে এই দশ দিনে আমি এখনো কোনো অসুবিধে দেকতে পাই নি আর চার্জিইংয়ের কোয়ালিটাও ভালো পাঁচশো টাকার মধ্যে যে আমি এতো ভালো হেডফোন পাবো আমি আশা করি নি এবং খুব খুব ধন্যবাদ